আমার প্রিয় কিছু বাইক প্রিয় কিছু বাইক তো আর হয় না আমার অনেক বাইকই খুব ভালো লাগে কিন্তু তার মধ্যেও আমার কিছু কিছু প্রিয় বাইক আছে যেগুলো আমার আরো বেশি ভালো লাগে তো আমার প্রিয় বাইকের কথা উল্লেখ করতে গেলে প্রথমেই উল্লেখ করতে হয় যে রয়েল এনফিল্ডের কথা আমার প্রিয় বাইকগুলির মধ্যে সব থেকে প্রিয় এবং অন্যতম হলো রয়েল এনফিল্ড এছাড়াও প্রিয় কিছু বাইক রয়েছে যেমন এমটি ফিফটিন খুব ভালো আগে আমার আর ওয়ান ফাইভ খুব ভালো লাগে এছাড়াও হুন্ডার আরো কিছু বাইক আছে যেগুলি আমার খুব ভালো লাগে আর আমার কাছে এখন বাইক আছে আমি যেহেতু মেয়ে এবং আমার বাড়ি গ্রামে তো আমি বড়ো গাড়ি চালাতে পারি না কারণ গ্রামের মানুষেরা বিভিন্নজন বিভিন্ন কথা বলে তো আমি এখন স্কুটি চালাই আমার কাছে আছে হুন্ডার অ্যাভিয়েটার তো আমি এই স্কুটিটা এখন চালাই আমি যখন এই গাড়িটা এখন চালাচ্ছি ঠিক আছে কিন্তু আমার ভবিষ্যতে আরো গাড়ি কেনার ইচ্ছা আছে তো আমি যখন ভবিষ্যতে গাড়ি কিনবো তখন আমি গাড়ি কিনতে চাই পুশ রয়েল এনফিল্ড আমি যেহেতু আমার প্রিয় বাইকগুলোর মধ্যে এটি একটি অন্যতম বাইক তো আমি এই জন্য এই বাইকটাই কিনতে চাই সেই জন্য আমি এই বাইকটাকেই বেছে নেবো বাইক চালানোর জন্য আমি কিছু বাইক আমার মনে হয় যে আরাম দায়ক তো সেই বাইকগুলার মধ্যে কিছু বাইকের নাম বলতেই হয় যেমন রয়েছে হুন্ডার সাইন এস পি তা এছাড়াও রয়েছে গ্ল্যামার তাছাড়াও যেগুলো আমার প্রিয় বাইক সেগুলো তো অবশ্যই বেশি প্রিয় আর এগুলো বেশি আরামদায়ক আমি মনে করি কারণ এখনকার বাইকগুলোর চাকাগুলো অনেকটাই বেশি মোটা হয় এ কারণ আগেকার বাইকগুলো দেখতে গেলে সেই তুলনায় অনেকটাই চাকা সোরা হয় বা সরু হয় তো সরু গাড়ির চাকা আমার মনে হয় বেশি স্লিপ খেতে পারে রাস্তায় যেগুলো দুর্ঘটনা বেশি ঘটায় একটু মোটা গাড়ির চাকা আমার মনে হয় স্লিপ অনেকটাই কম খাই তো দুর্ঘটনা অনেকটা এড়িয়ে চলে এছাড়াও এর যে হাই পিক আপ থাকে মানে আরো বেশি গতিতে ছুটতে পারে এছাড়াও ওই সিটগুলো যে স্টাইলে করা থকে যেই ধরনে করা থাকে তো সেইগুলো আমার মনে হয় অনেকটা বেশি আরামদায়ক হতে পারে তার জন্য আমার মনে হয় যে বাইক চালানোর জন্য হুন্ডার বাইকগুলো খুব হতে পারে বা যেগুলো একটু হাই পিক পিক আপের গাড়ি তো সেই গাড়িগুলো বাইক চালানোর জন্য আন আরামদায়ক হতে পারে যেমন হুন্ডার সাইন এস পি গ্ল্যামার এছাড়াও আর ওয়ান ফাইভ এমটি ফিফটিন এছাড়াও অ্যাপাচি এই গাড়িগুলো আমার মনে হয় খুবই আরাম দায়ক বাইক চালানোর জন্য